আমি ধ্যান এবং প্রাণায়াম করি এগুলিয়ে যোগ ব্যায়াম অনুসরণে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই যখন আমি ধ্যান করি তখন আমার মন স্থির হয়ে যায় এবং কোনো কিছুর চিন্তা আমার শরীর থেকে বেরিয়ে যায় বা শ্বাসটা যে বারবার নিচ্ছি বা ছাড়ছি এতাতেও আমার শরীর খুবই ভালো থাকে আমার মন ভালো থাকে অনেকটা নিজেকে সুস্থ মনে হয় এগুলো হচ্ছে একবার দুবার করতে করতে মানে সারা দিন আমি অনেক বারই চেষ্টা করি যে এই শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা সেটা করার কারণ এটাতে আমার শরীর খুব সতেজ থাকে যখন আমি অতিরিক্ত চিন্তা করে ফেলি তখন এই শ্বাস ব্যায়ামটা আমি করি যেটা আমার হচ্ছে যোগ ব্যায়ামের খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে